রান্না করার সময় আমি কিন্তু অ্যালমুনিয়ামের পাত্রই ব্যবহার করি এবং কেন ব্যবহার করি তার কারণ স্টিলের জিনিসে রান্না করলে সেটা কি সহজেই কিন্তু খুব তাতাড়ি কিন্তু ফেটে যায় নষ্ট হয়ে যায় এবং তাতে যে একটা আঁচের যে একটা কালো স্পট সেগুলা অনেকতে পড়ে যায় তো সে কারণে কি পরিষ্কার করতে খুবই অসুবিধা হয় এবং ইন্ডাকশানও ব্যবহার করি মাঝে মধ্যে তারপরে প্রেশার কুকার সমস্ত কিছুই কিন্তু আমি রান্না করতে ব্যবহার করি প্রত্যেকটি মানুষ কিন্তু অ্যালমুনিয়ামের হাঁড়ি অ্যালমুনিয়ামের কড়াতেই কিন্তু রান্না বান্না করে তার কারণ ওটা গ্যাসেও কিন্তু করা যায় এবং কাঠের উননেতেও কিন্তু রান্না করা যায় ব্যবহার করা যায় তো সেইক্ষেত্রে আমাদের এই বাঁকুড়া জেলার প্রত্যেকটি মানুষ এইখানে তো বন তরফের মানুষ মানে বন তো প্রচুর রয়েছে সেই কারণে জ্বালানির অভাব তো হয় না প্রচুর প্রচুর জ্বালানি সে জ্বালানি দিয়ে কিন্তু প্রত্যেকটি মানুষ কিন্তু কাঠের উনোনেতে রান্না করে এবং তার সেই রান্নার কিন্তু স্বাদও খুব ভালো হয় আর যারা হচ্ছে প্রত্যেকটা দিন গ্যাসের রান্নাতে খাবার খায় কাঠের রান্নাতে তারা যদি ফিরে যায় তারা অবশ্যই বলে যে হ্যাঁ সত্যি কাঠের রান্নাতে যে তরকারি পাতি কিন্তু অনেক সুস্বাদুও হয় তো সেক্ষেত্রে কিন্তু কাট কাটলারি কিন্তু ব্যবহার করা হয় এই কারণেই যাতে খাবারটা যেন সম্পূর্ণভাবে মানে সুন্দর হয় এবং যাতে কোনো না ব্যাক্টেরিয়া বা কোনো কিছু না থাকে সে কারণে কিন্তু এসব জিনিস কিন্তু ব্যবহার করা হয় প্রত্যেকটি রান্না ফ্যামেলিতে প্রত্যেকটি কিন্তু ফ্যামেলিতে কিন্তু এইসব জিনিস ব্যবহার করেই কিন্তু রান্না করা হয়